প্রথম পণ্য বলতে আমি যেটা ব্যবহার করেছিলাম ইলেকট্রনিক্সে চার্জার চার্জার যদি হয় তো চার্জার হিসেবে আমি একটা চার্জার কিনেছিলাম সেটা অনলাইনেই কিনেছিলাম কিন্তু ভালো আসে নি ভালো আসে নি বলতে আমি যেরমভাবে আমি ব্যাকআপ পাবো আমি ভেবেছিলাম আশা করেছিলাম সেরমভাবে পাই নি আর যদি বলি এক্সপিরিয়েন্স ডেলিভারি এক্সপিরিয়েন্স ঠিকই ছিলো ঠিকঠাকই প্রোডাক্ট আমি পেয়ে গেছি কিন্তু আমি যখন ব্যবহার করছি আমার যেটা কুড়ি মিনিটে মানে লেখা ছিলো ওখানে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে ফিফটি পারসেন্ট চার্জ হয়ে যাবে কিন্তু কুড়ি থেকে আধ ঘন্টার মধ্যে পঞ্চাশ পারসেন্ট চার্জ হয় নি সেটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ পারসেন্টের বেশি মানে তিরিশ পারসেন্টের কাছাকাছি চার্জ হচ্ছে কিন্তু ওরা বলেছিলো যে সেটা পঞ্চাশ পারসেন্ট হবে আধ ঘন্টার মধ্যে কিন্তু আধ ঘন্টার মধ্যে আমার সেটি তিরিশ পারসেন্ট হচ্ছে ঠিক আছে তো আমি বলতে চাইছি যে অভিজ্ঞতা বলতে তেমন কিছু না এটা একটু স্লো চার্জ হচ্ছিলো চার্জারের ক্ষেত্রে আর আরেকটা যেইটা ছিলো আমাদের ওই এর ওপর চার্জারের যে কোয়ালিটির ওপর কোয়ালিটিতে কোনো প্রবলেম ছিলো না কোনো দাগ ছিলো না বা কোনো তার মোড়া ভাঁজ ছেঁড়া এমন কিছু ছিলো না প্যাকিং ভালো এসছিলো আর যেটা বলতে চাইছিলাম যে চার্জারের কোয়ালিটি ছাড়াও যেটা প্যাকিং ছাড়াও যে ডেলিভারি এক্সপিরিয়েন্সের ওপর ডেলিভারি বয়ের বিয়েভিয়ার বা আমাদের যে কাস্টমার সাপোর্ট সেইগুলো মোটামুটি ঠিকঠাকই ছিলো আর আমাদের যেটা বলতে হয়েছিলো যে ডেলিবারির টাইম ডেলিভারির টাইমটা একটু আমাদের প্রবলেম হয়েছিলো ডেলিভারি বয় যখন টাইমে ডেলিভারি দিতে আসে তার বদলে একটু লেট এসছিলো কারণ আমার টাইম দেওয়া ছিলো সন্ধ্যে ছটার আগে উনি এসছিলেন আটটার সময় তো ওইটা একটু আমার অভিজ্ঞতা এটটু খারাপ হয়েছিলো কিন্তু এসে উনি ওঁর দক্ষতায় উনি আমাকে ডেলিভারি দিয়ে চলে গিয়েছিলেন আর কোয়ালিটি আমি ভালোই পেয়েছি চার্জারের কোনো প্রবলেম হয় নি আর আরেকটা জিনিস আমি জানতে চাইছিলাম ওঁর কাছে যে এটা কি রিপ্লেস হবে উনি বললেন সেটা ওয়েবসাইটে আপনি চেক করতে পারেন ওয়েবসাইটে চাই চেক করে দেখলাম না রিপ্লেসমেন্ট ছিলো না ওইটা নো রিপ্লেসমেন্ট অর্ডার ছিলো তো সেইটাই তার জন্য আমি সেটা রিপ্লেস করতে পারি নি